হ্যাঁ আমি কি শম্পা ট্রাভেলসের সাথে কথা বলছি এজেন্সের সাথে হ্যাঁ আমরা দার্জিলিং বেড়াতে যাই যেতে ইচ্ছুক আপনার গাড়ি ফাঁকা আছে ও আর কোনো গাড়ি আছে নাকি

ও দিন দশেকের মধ্যে যাবো আর কি সামনে পনেরোই আগস্ট আছে তো পনেরোই আগস্টে ফ্যামিলি নিয়ে যাবো দার্জিলিং যাওয়ার ব্যবস্থা করছি আর কি ওইজন্যে দার্জিলিং হ্যাঁ আপনার আর্টিগার ভাড়া কত হচ্ছে হুম ড্রাইভার খরচ নিয়ে তো আর রাস্তা খরচ রাস্তা খরচ বলতে ড্রাইভারের খরচ রাস্তা বলতে খাওয়া দাওয়াটা বাদ দিয়ে আর কি খাওয়া দাওয়া মানে আমরা যাচ্ছি মানে আমাদেরই

ও হ্যাঁ আর আর টোল ট্যাক্সের ব্যাপারটা ও আর আরেকটা কথা যেটা বলছি

এইবারে যদি ড্রাইভার যদি ঘষাঘুষি করে ধরুন কোথাও ঘষে দিলো তখন কি করবেন

হুম হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই ওইজন্যে বলছি ড্রাইভারটা একটু ভালো পাঠাবেন হ্যাঁ

আর ড্রাইভারটা যেমন যেমন একটু ভালো হয় নেশাপানি যাতে না ড্রাইভারটা হ্যাঁ কেন এখন এখনকার ড্রাইভার তো ড্রাইভার মানেই একটু নেশাপানি করে কেন স্টার্টিংয়ে আমি কিন্তু নেশাপানি করতে দেবো না ড্রাইভারকে হ্যাঁ আমি আমি আমি কেন ড্রাইভারের সাথে কথা বলবো আপনি তেমন ড্রাইভার পাঠাবেন আমি এতো টাকা এতো না সে তো সে তো সে তো নিশ্চয়ই তবে কন্ডিশনটা আপনার সাথে আপনি ড্রাইভারের সাথে কন্ডিশনটা করে দেবেন তেমন হ্যাঁ ঠিক আছে আচ্ছা রাখছি হ্যাঁ রাখছি রাখছি হ্যাঁ